আমার প্রিয় বাংলা লেখক বা কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে খুবই পছন্দ করি কেন না তিনি গল্প কবিতা গান অনেক রচনা করেছেন সেগুলো পড়ে আমার খুব ভালো লাগে তাই আমি পছন্দ করি আমি যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবনীন্দ্রনাথ ঠাকুর তাদেরকও খুব পছন্দ করি তাদের কাজ সম্পর্কে আমার খুব ভালো লাগে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেছেন আর ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার শিক্ষা জগতে বর্ণমালা উনি বই লিখেছিলেন সেই থেকে বাচ্চারা অক্ষর পরিচয় শিখেছে এবং পড়ছে এবং অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো ছবি আঁকতে পারতেন এই জন্য আমি তাদেরকে খুব পছন্দ করি